গ্রামাঞ্চলের মানুষরা যখন খেলাধূলা পরিচালনা করেন অনেক বড় অঙ্কের টাকা দিয়ে খেলাটা পরিচালনা করা হয় তখন তো যখন অন্যান্য গ্রাম থেকে যখন ছেলে ছেলেরা দল নিয়ে খেলতে আসে তখন তাদের হয়তো পুরস্কার দেওয়া হয় এবং তারা যদি জেতে তাদেরকে অনেক কিছু পুরস্কার দিয়ে তাদেরকে উপকৃত করা হয় ট্রফি এবং বড় অঙ্কের টাকা দিয়ে যে খেলাটা চালু করা হয়েছে সেই টাকা এরকম অনেক জায়গা থেকে অনেক গ্রামের লোকরা যখন এক জায়গায় এক জায়গায় আসে তখন তাদের সাথে একটু আলাপ পরিচিত এরকম হয়ে যায় সামাজিক যোগাযোগ যেরকম হয়তো অন্য পাশের গ্রামের ছেলেরা খেলতে এসেছে তারও পাশের গ্রামের ছেলেরা খেলতে এল তো এক জায়গায় সেই দেখা হয়ে যায় ওরকমভাবে সামাজিক যোগাযোগ বাড়ে আর উপকৃত বলতে ওই যেরকম অন্যান্য গ্রামের কোনো কেউ হয়তো খেলায় চ্যাম্পিয়ন মানলো তখন তাদেরকে বড় পুরস্কার দিয়ে তাদেরকে উপকৃত করা হয় এরকম